আমরা রান্নার জন্য স্টোব ব্যবহার করি স্টোব যেমন ভালো তেমনি খারাপ স্টোব ব্যবহার করতে গেলে কেরোসিন লাগে এখন স্টোবের পণ্য দেওয়ার অনেক যার জন্য স্টোবের কেরোসিনও লাগে কেরোসিন বাজারে কিনতে গেলেও অনেক দাম তা ব্যবহার করা খুবই সমস্যা এছাড়া স্টোব দেখা যাচ্ছে অনেক সময় বার্স্ট হয় রান্না করতে গেলে একটু বে সাবধানে হলে কাপড় চোপড়ে আগুন ধরে যায় স্টোবের সময়টাও অনেক বেশি লাগে রান্না করতে সময় অনেক বেশি লেগে যায় কোনো কিছু চাপালে হতেই চায় না ঐ আগুনে এছাড়া স্টোব স্টোবের রান্না করা খাওয়ার ততো একটা উপকার হয় বলে আমার মনে হয় না ওই জন্য আমি আমি মনে করি স্টোবের খুব একটা উপকারিতা আছে বলে মনে হয়